না আমি সেরকম কোনো বাদ্যযন্ত্র বাজাতে জানি না তবে আমার বাদ্যযন্ত্রর মধ্যে পিয়ানো অথবা হারমোনিয়ামটা খার অনেক ইচ্ছা আছে কারণ আমি যতটা শুনেছি কি যে হারমোনিয়াম না হলেও পিয়ানোতে নানারকম পিয়ানোর থিম রিদম থাকে যেগুলোর দ্বারা যে কোনো প্রায়ই যে কোনো ইন্সট্রুমেন্টকেই বাজানো যেতে পারে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রগুলির সেরকমভাবে কোনো প্রচলন না থাকলেও সেগুলোকে বাজানো যেতে পারে পিয়ানোর মাধ্যমে পিয়ানো শিখার জন্য অনেকটাই অধ্যয়নের দরকার লাগে কিন্তু অধ্যয়ন ছাড়াও আরেকটা জিনিস লাগে সেটি হল মানসিক ইচ্ছা যদি মানসিক ইচ্ছা না থাকে তাহলে কোনোদিনই কোনো কিছু শেখা যায় না আমার পিয়ানো শেখার ইচ্ছা আছে কিন্তু আমি সেরকম এখনো মানুষ পায়ে উঠিনি যে আমাকে শিখতে সহায়তা করবে পেলে আমি জরুর শিখতে চাই